ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্যবাদের অর্থনৈতিক প্রভাব বিতর্কিত হয়ে রাজনীতিবিদ এডবর্ন বার্গ এই বিষয়টিকে প্রথম তুলে ধরেন তিনি উনিশশো আঠাত্তর সালে ওয়ারেন হেস্টিং এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সাত বছরের অভিশংসনের বিচার শুরু করেছিলেন ওয়ারেন হেস্টিং ও ইস্ট ইন্ডিয়ার কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে একটি ছিল ভারতের অর্থনীতির অব্যবস্থাপনা সমসাময়িক ঐতিহাসিক রজতকান্ত রায় বলেন অষ্টাদশ শতকে ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত অর্থনীতি ছিল মহল আমলের গতানুগতিক অর্থনীতির ওপর লুপ্তরাজ ও বিপর্যয় এই সময়ে খাদ্য ও অর্থের মজুদকে করা হয় এবং উষ্ণ করা চাপানো হয় উনিশশো তিয়াত্তয়ের মুডি সংগঠিত হয় দুর্ভিক্ষ সংগঠিত হয় কারণ বাংলার এই এক তৃতীয়াংশ মানুষ যারা ওপর পক্ষে ঐতিহাসিক স্যারগুলো বলেন ইংরেজ শাসক গ্রামীণ অর্থনীতির পর পরবর্তী মোট আয় সাতাশ পারসেন্ট থেকে বৃদ্ধি পেয়ে চুয়ান্ন পারসেন্টে বিগত হয় এবং বর্তমানে ভারতের অর্থনীতি অনেক এগিয়ে গেছে এবং বিশ্বের পাঁচ নম্বর হয়েছে